সারা বছর ফল খাওয়ার জন্য আমি বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাই যেমন আম জাম কাঁঠাল লিচু আমড়া ইত্যাদি এছাড়াও সারা বছর সবজি খাওয়ার জন্য বিভিন্ন মরশুমে সবজির গাছ লাগাই গরমের সময় ঝিঙে তুরুল কুমড়ো ইত্যাদি গাছ লাগাই আবার শীতের সময় পালং শাক মূলো গাজর বিট ইত্যাদি গাছ লাগাই এছাড়াও বর্ষার সময় লতানো পুঁই শাক গাছ লাগাই লতানো গাছের মধ্যে লাউ শাক গাছ লাগাই কুমড়ো শাক গাছ লাগাই এতে লাউ হয় কুমড়ো হয় সেগুলোও আমরা খেতে পারি আবার বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে থাকি এছাড়াও বিভিন্ন ধরনের শাক লাগাই কিছুটা মাটি কুপিয়ে অনেক ধরনের শাক কলমি শাক পালং শাক পেঁপে শাক ইত্যাদি